আমাদের এখানে রাস্তা শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যে কোনো স্কুল নেই স্কুল থাকা তো অনেক দূর যেতে হয় রাস্তার পরিবহনের খুব খারাপ খারাপ ওই জন্য সাইকেলে যাওয়ার খুব অসুবিধা হয় এই কারণে রাজ্য সরকার টাকা দিয়েছে রাস্তা ঠিক মেরামত করার জন্য সেই টাকা রাজ্য সরকার রেখে রাজ্য সরকারকে হাফ টাকা মেরামত করে সে মেরামতে বাচ্চা বা বড়দের যাওয়ার খুব অসুবিধা হতো এখন স্কুলে পড়াশোনা করার জন্য যারা না হচ্ছে তাদের মোবাইল দেওয়া হচ্ছে আর তার সাথে কন্যাশ্রী তাদের পড়ার অসুবিধা হচ্ছে তাই জন্যে কন্যাশ্রী বা রূপশ্রী ঐক্যশ্রী দেওয়া হচ্ছে আর যেমন হচ্ছে বেকার ভাতা বা ঐক্যশ্রী যাদের কম বয়সে বিয়ে হচ্ছিল তাদের জন্য ঐক্যশ্রী বা আর যাদের বয়সের জন্যে বেকারত্ব বয়স্ক ভাতা দেওয়া হয় এ এই কারণে এই সমাজকে এ এই সমাজকে আমি ই বলতে এই এই কথা বলে তুলতে চাই